আমার এলাকার বিদ্যুতের সম সিস্টেম সমস্যা বলছি আগে এখন আগেকার দিনে ছিলো বাড়িতে কোনো বিদ্যুৎ ছিলো না হারিকেন লম্পতে ব্যবহার হত পড়াশুনার ক্ষতি হত নানারকম কাজেরও ক্ষতি হত কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতেই বিদ্যুৎ যাতে করে আমরা রাত্রেবেলাতেও কোনো কাজ বাড়িতে করতে পারি কোনো সেলাইয়ের কাজ কোনো অন্য অনেকরকমেরই কাজ বাড়িতে করা হয় ধূপ তৈরি করা হয় বা সেলাইয়ের কাজ টাজ করা হয় বিদ্যুতের আছে বলেই করা হয় কারণ দেখা যায় আবার এইদিকের এলাকাতে দেখা যায় যে একটু আধটু ঝড়জল হলেই বিদ্যুৎ থাকছে না অন্তত তিনদিন চারদিন ধরে বিদ্যুৎ থাকছে না কোনো জল তো পাওয়াই যাচ্ছে না সজলধারা সব কিছু জলের অসুবিধা জল থাকছে না তখন অনেক দূর থেকে জল আনতে হয় কোনো বাড়িতে হয়তো যদি কুঁয়া থাকে সে তাদের কুঁয়ার বাড়ি কুঁয়ার জল আনতে হয় এনে খাওয়া হয় বা রান্না বান্না এই সমস্ত করা হয় সজলধারাতেও কারেন্ট না থাকলে তো জল তো থাকছেই না এই কারণের জন্যে সমস্যা হচ্ছে আমাদের সজলধারার